আজকাল সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ হলো ইউটিউব বেশির ভাগ মানুষের ফোনে এখন ইউটিউবটাই বেশি দেখা যায় ইউটিউবের সাহায্যে মানুষ গান বিভিন্ন তথ্য খবর সম্পর্কে খুবই অল্প সময়েই গোটা বিশ্বের খবর জানতে পারে যদি তার ফোনে নেট বা ডেটা প্যাক থাকে তাহলেই এগুলি দেখা এবং জানা সম্ভব স্মার্ট ফোনের বিভিন্ন সুবিধা রয়েছে স্মার্ট ফোনের সাহায্যে আমরা অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু তথ্য জানতে পারি পৃথিবীর কোন প্রান্তে কি হচ্ছে বা কি হতে চলেছে সে সম্পর্কেও জানতে পারি যেমন আমরা আগামি আগামি আকাশে পূর্বাভাস বা কি রকম রোদ হবে না বৃষ্টি হবে না জল হবে এখন বর্তমানে কত ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা আছে তাও আমরা ঘরে থেকে স্মার্ট ফোনের সাহায্যেই জানতে পারি স্মার্ট ফোনের বিভিন্ন সুবিধা রয়েছে স্মার্ট ফোনের সাহায্যে আমরা ক্যাব বুক করতে পারি ওলা বুক করতে পারি

কিন্তু স্মার্ট ফোনের অনেক অসুবিধাও রয়েছে যেমন স্মার্ট ফোন থেকে এখন বর্তমান মানুষের থেকে মানুষের মধ্যে একটা ডিসট্যান্স তৈরি হয়েছে স্মার্ট ফোনের মাধ্যমে মানুষ বেশিরভাগ মানুষই ডিপ্রেশান এনজাইটির শিকার হচ্ছে বর্তমানে বিভিন্ন খেলা বিভিন্ন প্রতিযোগীতা ক্রীড়া প্রতিযোগীতা থেকে মানুষ অনেক দূরে সরে যাচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের সংখ্যা খুবই কমে যাচ্ছে তাই স্মার্ট ফোনের যেরকম সুবিধা রয়েছে ঠিক সেই রকম অসুবিধেও রয়েছে